গরুর কী রোগ হয় গরুর জ্বর গরুর টুটি ফলে ঠান্ডার টাইমে গরুর টুটি ফোলে টুটি ফুলে ঠান্ডার কারণে টুটি ফলে জ্বর হয় কিন্তু অবলা বলা জন্তুর বলে কিছু কিছু মানুষ বোঝে না কিন্তু আমরা গরু পুষি বলে আমরা সব কিছু জানি গরু তো একটা না আমাদের অনেক গরু গরুর গরুর জ্বর হলেই ওর ওষুধ খাওয়াই গরুর আবার ফুসকু ফুসকরি ঘা হয় তারপর গায়ে পোকা হয় পোকা হলেই আমরা সেই পাউডারটা এনে গরুর গায়ে দিই শরীর খারাপ হলে ডাক্তার নিয়ে আসি ডাক্তার এনে আমরা সেটা চিকিৎসা করি গরু দুর্বল হয়ে গেলেই ওই ডাক্তার এনে ডাক্তার দেখভাল কর ওষুধপালা সব কিছু দিয়ে যায় তা গরুর অনেক রকমের ঘা হয় এ হয় তা গরুর কষ্ট হয় কিন্তু আমরা যা আমরা মানুষকে বুঝতে পারি অবেলা জন্তুরকে বুঝতে পারি না কিন্তু আমরা পুষি বলে আমরা গরুর খুব বুঝতে পারি কি রকম গরুর ওপর থেকে যাচ্ছে না যাচ্ছে গরুর দুর্বল হয়ে বুঝি তার গরুর গোলায় এরকম খুসখুস হয় ঠান্ডা লাগে গরু ঠান্ডাও লাগে তারপর গরু সেই কী গা গা কেলিয়ে যায় কি রকম পুরে মতন যায় অনেক কিছু হয় গরুর কিন্তু গরুর ওই সব আমরা দেখভাল করি ভালোভাবে কেন তো গরু না দেখভাল করলে গরু খারাপ হয়ে গেলে দেখতে কেউ কী কিনবে আমরা গরু তো মানে চাইয়ে ব্যবসা করি ব্যবসা করি মানে ওর যত্ন করতে হবে আর যত্ন না করলে সে জিনিসটা ভালো ভাবে বিক্রি হবে না ভালো লোকও নিতে আসবে না দেখতে সুন্দর না ধরি সে গরু কেউ নিতে চাইবে তার জন্যই আমরা ভালোভাবেই গরুকে মানে চেষ্টা করি এতো সুস্থ রাখার জন্যই ভালো মন্দ খাওয়াই ভালোভাবে চ চিকিৎসা করি